আমার মনে হয় যে আগের প্রজন্ম ছোটোদের চেয়ে ছোটোরা বেশি ধার্মিক ছিলো না এখনকার যে প্রজন্ম এসছে যে হিসাবে প্রজন্ম পরিবর্তন হচ্চে তারা বেশি ধার্মিক হয়ে উঠেছে এর কারণ হচ্ছে এখন যে হিসাবে মন্দির গড়ে উটছে এবং আমাদের এই ছোটো স্কু বিশ্ববিদ্যালয়ের কলেজের স্কুলের ছাত্র ছাত্রীরা যেভাবে মন্দিরে যাচ্ছে যেভাবে ঠাকুরকে নিজের গাইড মেনে নিচ্ছে সেই হিসাবে আমার মনে হয় যে এখনকার প্রজন্ম বেশি ঠাকুরদের প্রতি ভালোবাসা রেখেছে দেবতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা তো এটাই আমার লক্ষ্য ছি মানে আগের প্রজন্ম এই প্রজন্মের মধ্যে লক্ষ্য রেখে লক্ষ্য ছিলো